গ্রামীণ এলাকায় খেলাধুলো একটা নির্দিষ্ট কোনো স্থান নেই যে মাঠেই খেলতে হবে নির্দিষ্ট কোনো এরকম কোনো স্থান নেই কারণ গ্রামের গ্রাম্য এলাকা বেশিরভাগ এলাকাই খুব ফাঁকা জায়গা থাকে যে সব ধানের জমি থাকে সে সব ফাঁকা এরিয়া থাকে যেখানে সেখানে সবাই খেলতে পারে আর সব থেকে বড়ো বেনিফিট হলো গ্রাম্য পরিবেশে খেললে শরীর স্বাস্থ এবং মন দুটোই খুব ভালো থাকে শরীরচর্চাও হয়ে যায় খেলাধুলোও হয়ে যায়